ছোট্ট বই একটি যেটি কখনো মনে করিনি যে বইটি পড়বো কিন্তু আমাকে পড়তে

এবং তার যে ভাষা যে তার লেখার মধ্যে দিয়ে শিক্ষা দীক্ষা সেটি যেন একটা জ্ঞান অর্জন করার সেই বইটি শিশুদের বই সেই বইটি যেন রাখাল বালকের গল্প আছে সেই বইটি এমনই গল্প যেন বারবার মিথা কথা বলে বলে মানুষকে ঠগানো যায় কিন্তু একদিন সেই মিথ্যা কথা বারবার বলার জন্য নিজেকে ঠগতে হয় সেই কথায়

আমার মন পরিবর্তন করেছে মিথ্যা কথা বলে বলে বাঘ এসেছে বাঘ এসেছে করে করে যখন গ্রামের মানুষরা যেত দেখতো গিয়ে বাঘ আসেনি কিন্তু হঠাৎ যখন বাঘ এলো এবং রাখাল ছেলেটিকে বাঘে নিয়ে গেলো এটাই কিন্তু একটা আমার মন পরিবর্তন করেছে